হ্যাঁ স্যার বলুন হ্যাঁ কেন দাদা কী হয়েছে কী প্রবলেম কী দাদা আমি তো দোকানে ছিলাম না আমার দাদারা হ্যাঁ দাদা কী বলব বলুন তো আমি তো দোকানে ছিলাম না আমি তো ঠিক বুঝতে পারছি না আমার এখন কী আপনি আবার দোকানে আসুন আমি দেখি আপনার চুলে কী হয়েছে দেখার পরে আবার কী করা যায় আমি দেখছি আশা করি আমি আপনাকে হ্যাঁ আপনি হ্যাঁ আমি আপ ঠিক আছে আমি আপনাকে সব কিছু বলে দেবো কোথায় কী হচ্ছে কি না হচ্ছে সব কিছু আমি করে দিচ্ছি আপনি টেনশন নেওয়ার দরকার নেই চুলে কিছু হবে না আর কে করেছে আমি তো দোকানে ছিলাম না আমি বাইরে ছিলাম আমার তাহলে দোকানদারে যারা দোকানে যারা ছিল ভাইয়েরা তাহলে ওরাই করেছে

হ্যাঁ ওরাই করেছে হ্যাঁ আমি তো হ্যাঁ কোনো অসুবিধা হবে না আপনি আসুন সকালে আসুন কাল সকালে আপনি কাল সকালে হ্যাঁ আসবেন আর বলছি কত নিয়েছিল দোকান কত নিয়েছিল ও পাঁচশো আশি টাকা নিয়েছে হুম কী কালার করেছিল দাদা রেড কালার ও দাদা রেড কালারের তো দাম বেশি দাদা এখনকার জানেন তো দাদা এখনকার ছেলেরা সব অল টাইমের জন্য চুলে রেড কালারই পছন্দ করে তাহলে কাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রেড কালার একদম ভালো হবে আপনাকে ঠিক আছে দাদা কালকে সকালে আপনি আসুন আমি এইসব ঠিক করে দিচ্ছি